বয়স্ক এবং তরুণদের মধ্যে অনেক তফাত দেখেছি কারণ আমি বয়স্কদের সাথেও ঘুরেছি মিশেছি চলেছি ফিরেছি এবং তরুণদের সাথেও চলেছি মিশেছি ঘুরেছি ফিরেছি খেয়েছি কত আড্ডা দিয়েছি তাদের দুজনের মধ্যে এটাই তফাত যে সত্যিই দুজনে দুটো জগৎ আলাদা আলাদা জগৎ এক জগৎ হচ্ছে বয়স্ক আরেক জগৎ হচ্ছে তরুণ তরুণরা নিজেদের তাদের তাদের মধ্যে যা সব কিছুই থাকে তাই দিয়ে তারা বজায় রাখার চেষ্টা করে আর বয়স্করা কী বয়স্করা বয়স্করা তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে তারা সব কিছু চেষ্টা করে ভাগ করার চিন্তা ভাবনা করার কাউকে

বয়স্করা এটাই আমাদেরকে শিখিয়েছে যে বড়দেরকে সম্মান করতে হয় কারণ তারা সিনিয়র তারা বয়স্ক তাদের জ্ঞান অভিজ্ঞতা তরুণের থেকে অনেক পরিমাণে বেশি কারণ তাদের চিন্তা ভাবনাটাও অনেক বেশি কারণ তাদের বয়সটা অনেক বেশি হয়ে গেছে তাই তারা সব কিছুর থেকে অনেক বেশি পরিমাণে ভাবতে পারে বুঝতে পারে বোধ বিবেচনা তাদের অনেক বেশি আছে যারা তরুণ তারা এটাই ভাবে যে তাদের কাছে যেটা আছে তাদের সামনে যেটা হচ্ছে তাদের মাথায় যেটা আছে সেটাই তাদের কাছে সঠিক যারা বয়স্ক হয় তাদের তাদের অনেক কিছু অনেক কিছুর মুখে তারা সম্মুখীন হয়েছে কিন্তু যারা তরুণ হয় আছে যারা তরুণ যারা ইয়ং তারা এখনও অনেক কিছুর সম্মুখীন হয়নি তারা যখন সম্মুখীন হবে তারা তখন সেই জিনিসটাকে শিখতে পারবে তারা যখন